আধুনিক বিশ্বে বাংলা ভাষা প্রচুরভাবে চ্যালেঞ্জের সম্মুখীনও হচ্ছে বা হয়েছে আরও হবে ভবিষ্যতে আমি মনে করি আমরা যারা বাংলাভাষী যারা বাংলা কথা বলি যারা বাঙালি পশ্চিমবঙ্গে বাঙাল যারা থাকে তাদেরকে বাঙালি বলা হয় তো বাংলা ভাষায় কথা বলে আর ঠিক তেমন ত্রিপুরাতেও কিন্তু বাংলা ভাষা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ এখন প্রত্যেকে ইংলিশ ইংরেজি হিন্দি এগুলো শেখার পিছনে দৌড়াচ্ছে কেউ বাংলাটাকে গুরুত্ব দিচ্ছে না তারা এটা বুঝতে পাচ্ছে না যে আমাদের মা মার ভাষা হল মাতৃভাষা হল বাংলা ভাষা সেই মাকে আমরা ভুলে যাচ্ছি অন্যর পিছনে ছুটছি অন্য ভাষার পিছনে হ্যাঁ অন্য ভাষা শেখার দরকার আছে কিন্তু তার সাথে সাথে আমাদের বাংলাটায় বেশি জোর দেওয়া উচিত সরকারও তেমন স্কুলে সব জায়গায় ইংলিশটাকে বেশি জোর দিচ্ছে প্রাইভেট স্কুলে তো ইংলিশ ছাড়া আর কিছু চলেই না ইংলিশ জানা অবশ্যই অতি অবশ্যই প্রয়োজন কিন্তু আমরা বাংলা ভুলে গেলেও চলবে না কারণ এটা আমাদের মাতৃভাষা আমি যদি মাকেই ভুলে যাই তাহলে লাভ কী আর ওই জন্য আমি মনে করি যে বাংলা ভাষার উপর প্রচুর জোর দেওয়া উচিত এখন মানুষ কথায় কথায় বাংলা ভাষার সাথে ইংরেজি আর হিন্দি মিশিয়ে বলে এটা তো ঠিক না কেননা অন্য দেশে দেখলে দেখতে পাব তারা কিন্তু তাদের নিজস্ব ভাষায় কথা বলে কিন্তু আমরা তাদের ভাষা মিশিয়ে কথা বলি এটা আমাদের মাকে অপমান করা হয় আমাদের উচিত প্রত্যেককেই পুরোপুরি বাংলা ভাষায় কথা বলা তাতে আমাদের বাংলা ভাষার অপমান হবে না